আজকে কটা নাগাদ গেলে সুবিধা হবে বলুন হ্যাঁ তাহলে আমি আধ ঘন্টা মানে কি সমস্যা হচ্ছে কলে দিদি

ঠিক আছে তাহলে আমি যা যাব আমি দেখি ওই মোটামুটি একশো টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ মনে মানে প্যাঁচটা ঠিক আছে না প্যাঁচটা বন্ধ হচ্ছে না কলটা

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে হুম

হ্যাঁ হ্যাঁ হুম হুম

ঠিক আছে আপনি ছবিটা পাঠান আমি দেখছি হুম হুম

ঠিক আছে আপনি পাঠান আমি দেখে আপনাকে বলে দিচ্ছি কলটা আমার দোকানে আছে কি না এই মুহুর্ত স্টকে আমি দেখে আপনাকে এক্ষুনি বলে দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবার ছবিটা এসছে হ্যাঁ এটা আছে আমার দোকানে ওই দেড়শো টাকার মতো পড়বে ফিটিংস করে দেড়শো টাকা মতো পড়বে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এই রকম সেম জিনিস নিয়ে গেছি ওই দেড়শো টাকার মতো পড়বে হ্যাঁ তাহলে আমি যাচ্ছি এই পনেরো মিনিটে যাচ্ছি বেরোছি দোকান থেকে আমি যাচ্ছি হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ